দেখুন বিখ্যাত চ্যানেল বলতে আমি অনেক ইউটিউব আর কি সেলিব্রিটি বা যারা আর কি নাচে তাদেরকে আমি ফলো করি এবং টি ভিতেও দেখি বলতে আমি বেসিক্যালি আমি টাইগার শ্রফের নাচের খুব ফ্যান তো আমি ওনার মতনই আর কি নাচ বা ওইরকমই আর কি ভঙ্গি মতে নাচি তো আরও আমার ভালো লাগে যেমন মহিলাদের মধ্যে নোরা ফাতেহি একটা ডান্সিং আছে টি ভিতে দেখায় আমি ভালো লাগে নাচতে দেখতে আর কি তো খুব সুন্দর নাচে আরও সব রবীন্দ্র সঙ্গীত বলতে তো এখন টি ভিতে রবীন্দ্রনাথ সঙ্গীত তো সেরকম কোনো গান দেখায় না এখন তো মডার্ন যুগ চলে এসেছে নিত্য নতুন নাচ আর কি এখন হানি সিং বাদশাহ এগুলো তো সব র্যাপার বা এরা ডান্সও করে আর কি এই আর কি ডান্স করে তো মোটামুটি ডান্স বলতে দেখে এনাদেরকে দেখে অনেক কিছু শেখা হয়েছে তো এখনও কিছু সফল হতে পারিনি তার জন্যই এই সার্ভেগুলো করে বেরাচ্ছি তো জানি না কবে সফল হব তো এই ঐতিহ্যবাহী নাচও অনেক দেখায় টি ভিতে তো টি ভিতে তো দেখায় আবার টি ভিতে আর বাস্তবে অনেক তফাৎ আছে বাস্তবে আপনি যখন নাচ শিখবেন তো বেশ আর কি একটু মানে কঠিন কঠিন নাচই আপনি শিখবেন টি ভিতে ওগুলো তো আর কোনো নাচের মধ্যে পড়ে না হাত পা নাড়ানো আর কি যেমন ইয়ো ইয়ো হানি সিং আমাদের করে তো এটাই আর কী বলব